হ্যাঁ বল হুম এই বসে আছি তুই কী করছিস কী বল ভেবেছি বলতে কী আর ভাবব বল তো এরকম তো ছুটি থাকলে তো মানে বাচ্চা কাচ্চা সিলেবাস কীভাবে শেষ করবে এরা ছেলেরা তো এমনিতেও বাড়ির পড়াশুনো করে না

হ্যাঁ সেটাই তো একটু উপরের দিকে বললে তো ভালোই হতো না হলে এইভাবে কীভাবে হবে শেষ তো হবে না

স্কুলে আয় তাহলে সেভাবে কথা হবে সবাই মিলে একসাথে

হ্যাঁ হ্যাঁ সে তো তাছাড়া তো এমনিও ছুটি আছে এত

হুম ও হ্যাঁ আমিও তো ভাবছিলাম তো ঠিক আছে স্কুলে আয় সবাই একসঙ্গে বসে আর কথা হবে হ্যাঁ সেটাই তো বাচ্চাদের যে বেশি করে পড়া দিয়ে যে শেষ করব তাতেও তো বাচ্চাদের সমস্যা পারবে না এত চাপ নিতেও পারবে না

আচ্ছা আচ্ছা ঠিক আছে